আমি পুরুলিয়ার বাসস্ট্যান্ড থেকে অযোধ্যা যাওয়ার জন্য সতেরো তারিখ সকাল সাতটা নাগাদ আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করতে চাই ক্যাবটি যেন চারটি সিটের মধ্যে হয় আমি অযোধ্যা থেকে ফিরবো প্রায় সন্ধ্যে সাতটে অতক্ষণের জন্য কিন্তু আমি ক্যাবটি বুক করতে চাই অনুগ্রহ করে আপনি আমাকে জানাবেন যে সেইদিন কি কোনো ক্যাব অতোটা সময়ের জন্য বুক করা যাবে